এখন বেশিরভাগ শিক্ষার্থীরাই উচ্চশিক্ষা নেওয়ার পর সবাই নার্সিংয়ে যেতে পছন্দ করে যেমন নার্সিংয়ের একটা যেম একটা বিশেষ জায়গা আছে যেমন ব্যাঙ্গালোরে নার্সিংয়ের কোর্সটা খুবই ভালোভাবে শেখানো হয় সেখানে যাওয়ার জন্য এখন প্রত্যেকটি মেয়ে ইলেভেন টুয়েলভ পড়ার পর এইচএস দেওয়ার পরেই মানে কলেজ কমপ্লিট না করেই তারা নার্সিংটায় চলে যেতে চায় এবং নার্সিংটায় গিয়ে তারা তিন চার চার বছর পড়ে একটা ন্ জব পেয়ে যায় তারা সেটাকে সবাই একটু বেশি ভালো চোখেই দেখে কারণ তিন বছর আর গ্র্যাজুয়েট না করে একদম ন নার্সিং পড়ে সেখানে চাকরি পেয়ে যায় এবং সরকা অনেকে সরকারি চাকরিও পেয়ে যায় বা অনেকে বেসরকারি চাকরিও পেয়ে যায় এখন বেশিরভাগ ওই নার্সিংটায় প্রত্যেকটা স্টুডেন্ট চলে যেতে চায় আবার কেউ কেউ আইটিআইয়ে যায় কেউ মেডিক্যালে যায় যেম ম্যা মেডিক্যালে চলে যায় বেশ কিন্তু তার মধ্যে এত কিছু সাবজেক্টের মধ্যেও সবাই কিন্তু নার্সিং কোর্সটাকেই সবাই বেশি পছন্দ করে